হ্যাঁ সুজাতা বলছ হ্যাঁ এক একটু ড্রয়িং এই ক্লাসের টাইমিংটা না চেঞ্জ হয়েছে জানো যেটা সকালে ছিলো না দশটায় ওটা একটু বিকেল পাঁচটায় করে দিই কেন আমাদের বাড়িতে একটু গেস্ট আসবে বলে ওই জন্য বিকেল পাঁচটায় করে দিয়েছি ওটা তোমার তো হাতে আঁক আঁকাটা তো অনেকেই ভালো হচ্ছে তাহলে এবার একটু তুমি জল রঙ নিয়ে আসবে না তুলি ওইগুলো নিয়ে আসলে ওই জল রঙের এটা শেখাবো তাহলে ওই একটু ক্যামেলের ভালো জল রঙটা নেবে একটু সরু দেখে ভালো দেখে একটা এখন নরমাল এখন বেড়াচ্ছে সেট নিয়ে আসো যখন ভালো করে করবে তখন ভালো আনতে বলবো আর একটু ফিনফিনে ওই একটু যেই আঁকাগুলো করছো তাতে একটু বেটার মানে একটু ভালো সিন সিনারি কারোর ছবি আঁকা ভালো করে জল রঙ দিয়ে করা তুমি তো প্যাস্টেল রঙ দিয়ে করছিলে জল রঙ দিয়ে করা ওইগুলো একটুখানি শেখাবো বুঝেছো তবে পনেরো আগস্ট আসছে ওখানেও একটুখানি ভাবছি সব স্টুডেন্টদেরকে নিয়ে একটু কম্পিটিশান করবো দেখি কোন স্টুডেন্ট আমার কতো ভালো আঁকা শিখেছে না শিখেছে

হ্যাঁ বড়ো বড়ো বড়ো মোটা পেপারওয়ালা কপিটা নিয়ে আসবে একসাথে তো পাওয়া যায় প্লাস্টিক কভারওয়ালা প্লাস্টিক দেওয়া ওইটা নিয়ে আসবে ওটা তুমি রঙটা করলে তোমার পেপারটা খারাপ হবে না না

টাইমিংটা আর কি বলি টাইমিংটা ওই পাঁচটাই বললাম ওই পাঁচটার মধ্যে ঢুকে যেও ওই পাঁচটা দশ পনেরো হলেও হবে কেন কী আমার তো বাড়িতে গেস্ট আসবে এবার দুটো দিয়ে দু তিনটে গেস্ট আসবে ওরা যদি বেরিয়ে যায় এমনি পাঁচটার মধ্যে সাড়ে চারটের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে তাও আমি পাঁচটার টাইমিং দিলাম পাঁচটার টাইমিং দিলাম হুম কেন কী হ্যাঁ তারপরে কালকের তুমি এসো তোমার সঙ্গে কথা হচ্ছে তালে কিন্তু সব কিছু মনে করে নিয়ে আসবে ঠিক আছে রাখি তাহলে কাল দেখা হচ্ছে আচ্ছা